হ্যালো হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম কিছু অসুবিধা হয়েছে না কি হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনি দিয়ে কোনো অসুবিধা হয়েছে না কি

আচ্ছা আচ্ছা কবে নি কবে নিয়ে যাবেন ও কোথায় যাবেন সেটা মানে পিকনিকে ও ঠিক আছে তাহলে বলছি যে মানে কত টাকা লাগবে ও তাও কত

ঠিক আছে তাহলে বলছি কীসে যাবেন আপনারা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে আর কী কী মানে খাবারের কী কী কীরকম আয়োজন করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাব ঠিক আছে ঠিক আছে আমি একবার নিজের মেয়েকে তাহলে জিজ্ঞাসা করে নিই তারপর আপনাকে খবর দিচ্ছি ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যদি যাই তাহলে আপনাকে খবর দেবো হ্যাঁ বলছি কি ওর বাবাকেও একবার জিজ্ঞাসা করতে হবে যদি ওর বাবা যদি যায়

হ্যাঁ আমি ওটাই বলছি আগে জেনে নিই বাড়িতে আগে বাড়ির সঙ্গে কথা বলে নিই তারপর ঠিক আছে হ্যাঁ হুম আ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বাড়ির সঙ্গে কথা বলে নিই আচ্ছা আমি বেশি সময় নেব না আমি এখনই তাহলে জিজ্ঞাসা করে আপনাকে খবরটা দিচ্ছি ঠিক আছে তাহলে ওর বাবার সাথে কথা বলে নিই একবার ঠিক আছে রাখছি হ্যাঁ